আমার কাছে যে জিনিসটি রয়েছে এখন সেটি হল জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু তার নেতিবাচক দিকও ভীষণভাবে আমাদেরকে নাড়িয়ে তোলে এই জিনিসটি হলো দূরভাষ এই দূরভাষের নেতিবাচক দিকের কথা বলতে গেলে প্রথমেই বলি এই দূরভাষ বাচ্চাদের ক্ষেত্রে সবথেকে খারাপ একটা জিনিস বাচ্চারা দুঘণ্টা তিন ঘণ্টা যখন টানা গেম খেলে ফোন দেখে তখন তাদের ব্রেনের ক্ষতি হয় চোখের ক্ষতি হয় এবং এ নেতিবাচক দিকের কথা বলতে গেলে আরো বলা যায় যে যখন আমরা ফোনে কথা বলি দীর্ঘ সময় তখন শুধু বাচ্চা কেন বড়দেরও ব্রেনের সমস্যা আসে